নমস্কার এটা কি আদ্রা মার্কেট হ্যাঁ বলছিলাম যে আমি দুদিন আগে আপনাদের দোকানে একটা জামার অর্ডার দিয়ে এসেছিলাম তো আমার অর্ডারটা কি এসেছে আমার নাম হচ্ছে মৌসুমী গাঙ্গুলী ও আচ্ছা বলছি সব সাইজের এসেছে তো কারণ এর আগের বার যখন একটা জামা অর্ডার করেছিলাম এসেছিল ঠিকই কিন্তু সাইজটা পাইনি আচ্ছা ঠিক আছে আর বলছিলাম যে এই তো এখন তো নববর্ষ এই সবে পেরলো আবার গরমকালও আসছে তো আপনাদের কি আরও কিছু নতুন জামা কাপড় এনেছেন আপনারা আচ্ছা বেশ আমার তো ভালই হয় আসলে আমি সামনেই একটু ঘুরতে যাব ভাবছিলাম তো আমি ভেবেছি যে আরও কয়েকটা জামা নেব তো তাহলে আমি পরশুদিন সাড়ে এগারোটা নাগাদ আসি আপনার কাছে আচ্ছা বিকেল দিকে আসলে বুঝতেই তো পারছেন ঘরের অনেক কাজ থাকে আর সে সময় ছেলে মেয়েরাও স্কুল থেকে আসে ওই টাইমটাতে যাওয়াটা একটু মুশকিল তা আমি যদি একটু সন্ধ্যে করে যাই মোটামোটি ওই ধরুন সাড়ে সাতটা আটটা নাগাদ তাহলে কি অসুবিধা আছে আচ্ছা ঠিক আছে আমি তাহলে দেখছি যদি ওই দুপুর দিকে বা বিকেল দিকে আপনি যে সময়টা বললেন সেই সময় যদি আসতে পারি তা আপনারা গরমের জন্য কী কী এনেছেন আর আপনাদের দোকানে এরম শাড়ীর কালেকশন রয়েছে কিছু ও ও আচ্ছা আচ্ছা এখন এই যে খুব উঠেছে একটা দেখবেন সুতির ওপরে সেল্ফ ঢাকাই জামদানি এইরকম শাড়ি কি আপনাদের এখানে পাওয়া যাচ্ছে আচ্ছা আচ্ছা আর আপনারা চুড়িদারের পিস রাখেন নিশ্চয়ই আচ্ছা যদি পিস নিই তো আপনার ওখানে দর্জি থাকবে তো যে বানিয়ে দেবে আর কি দেখুন এখন বাজারে যা অবস্থা দর্জি খুঁজে পাওয়াই মুশকিল আচ্ছা আচ্ছা তা কীরকম চার্জ লাগে ওটাতে মোটামোটি তাও আচ্ছা ঠিক আছে আর মোটামোটি তাও কতদিনের মধ্যে আপনার বানিয়ে দেন খুব একটা বেশি সময় লাগে না তো আচ্ছা বেশ তাহলে আমি চেষ্টা করছি এই কাল পরশুর মধ্যেই একবার আপনার দোকানে গিয়ে দেখে আসব যা শুনলাম তাতে তো অনেক কিছুই জিনিস এনেছেন আমি চেষ্টা করব হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আসব নিশ্চয়ই আসব হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ